কাগজ আমার এলাকায় শিল্পকলা অত্যন্ত না হলেও শিল্প কলার উন্নতিকে তুলে ধরতে সাহায্য করে থাকে কাগজ শিল্প আমাদের এলাকার মধ্যে খুব সচরাচর তেমন একটা বেশি না দেখা গেলেও অল্প স্বল্প যেটা রয়েছে তা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের এলাকায় উন্নতিকে সাহায্য করে তোলে শিল্পকলার ক্ষেত্রে এই কাগজ শিল্পে অনেক মানুষ সাধারণত কাজ পেয়ে থাকে তাছাড়া কাজ পাওয়ার সাথে সাথে এসমস্ত কাগজে যে সমস্ত দামগুলি আমাদের এলাকার মধ্যে যেহেতু এখানে উৎপাদন হয় সেজন্য এখানে দাম কম হয়ে থাকে যার ফলে সকলে এই কাগজ খুব সহজ মূল্যে বা স্বল্প মূল্যে কিনতে পারে যা আমাদের উন্নতিতে সাহায্য করে থাকে এবং অর্থনীতিকে বজায় রাখতে সাহায্য করে এই জন্য কাগজ শিল্প সকল উন্নতিতেই সাহায্য করে থাকে বলে আমরা মনে করি থাকি এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধুমাত্র আমাদের এলাকায় নেই আমাদের ভারতবর্ষের মধ্যে কাগজ শিল্প অনেকটাই উন্নতি লাভ করে চলেছে বর্তমান সময়ে অন্যান্য শিল্পের পাশাপাশি কাগজ শিল্প একদিন চরম শিখরে পৌঁছবে বলে আশাবাদী রাখছি আমরা